হ্যাঁ আমাদের বাড়ির কাছে একটি লেক আছে যা আমরা ঢাকুরিয়া লেক নামে জানি এই লেকে সরকারি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণের জন্যে অনেক লোক এখানে থাকে যারা এই লেকটা লেকটাকে পর্যবেক্ষণ করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানে অনেক মাছও আছে যেই যার জন্যে লেকটার অনেক নোংরা বা অনেক কিছু শ্যাওলা সে মাছগুলো খেয়ে পরিষ্কার করে এমনিও মাঝে মাঝে ব্লা লেকটাকে পাতা পরলে লেকটার মধ্যে যেসব নোংরা বা আবর্জনা পড়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তাদের দায়িত্ব থাকে কারণ লেকের চারিদিকে বড় বড় গাছ আছে তার অনেক পাতা এই জলের মোধে পড়ে তাই জন্যে যা পাতা পরে পাতাগুলো নষ্ট হয়ে পচে যেতে পারে জল তাই জন্যেই সেগুলোকে রোজই ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনকি সরকারি নিরাপত্তার জন্যে সেই জায়গায় কোনো কিছু ফেলা বা কোনো কিছু ওখান থেকে ব্যবহার করা জ কোনো কিছু কা জামাকাপড় কাচা বাসন মাজা এগুলোকে নিষিদ্ধ করা আছে আর এখানে এই শীতকাল বা গ্রীষ্মকালে বোটিং ফিশিং হ্যাঁ এখানে মাছ ধরা নিয়ম নেই কারণ এখানে সরকারি নিরাপত্তার জন্যে মাছগুলোকে রাখা হয়েছে নানাধরণের মাছ বিদেশি মাছ এখানে রয়েছে যেই মাছগুলোকে লোকে ম্য দূরদূরান্ত থেকে এই লেকটাকে দেখতে আসে এই মাছগুলোকেও দেখে যা সুন্দর সুন্দর মাছ দেখতে ভালো লাগে তাই জন্যে এখানকার মাছ ধরার জন্যে বারণ করা আছে আর শীতকাল বা গ্রীষ্মকালে এখানে হ্যাঁ এখানে বোটিং করা যায় এখানে বোটিং করতে ভালো লাগে এখানে আমরা বোটিং করেও থাকি এক দু ঘন্টার জন্যে পারমিশন থাকে সেখানে বোটিং করার জন্যে এখানে লোক আছে যারা আমাদেরকে বোটিং করতে সাহায্য করে আর এখানে সাঁতার কাটা বা এখান এ এখানে বোটিংয়ের ট্রেনিং দেওয়াও হয় এই লেকটাতে এই লেকটার জন্যে আমাদের এইখানে আবহাওয়াটাও অনেক ঠান্ডা থাকে কারণ লেকে জল অনেক ঠান্ডা আর এইখানে আশেপাশে অনেক বড় বড় গাছ হওয়ার জন্য এই জায়গাটা অনেকটা শীতল আমাদের ভালো লাগে এইখানে কিছুটা বসে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে